আমাদের গ্রামে এক একটা হরিনাম হচ্ছে সেখানে আমাকে করা হয়েছে তো আমি সেখানে রান্না করতে পেরে খুবই আনন্দিত আমি সেখানে রান্না করি প্রথমে আলুভাজা পটলভাজা বেগুনভাজা ভাত ডাল শুক্তার তরকারি পটল পনির পায়েস পাপড় চাটনি ইত্যাদি আমি ওইসব রান্না করতে আমার দশজন লোক লেগেছিলো তারা সব আমাকে আলু তারপর পেঁয়াজ আদা রসুন সবকিছু কেটে সহযোগিতা করে আমি সেইসব সহযোগিতা পেয়ে আমি সবকিছু রান্না করি আমাদের দেশের এই হরিনামে এক হাজার লোক খেলো আর আমি খুবই উপকৃত হয়েছি বা খুবই আনন্দ আমি এতো লোককে খাইয়ে আমার রান্না খেয়ে সবাই খুব ভালো বলেছে ও আমি খুবই উপকৃত